হ্যাঁ বলছি আপনি কি মা কালী দোকানের হেল্পার কথা বলছেন হ্যাঁ বলছি তো আমি নাটকের জন্য সাজ সরঞ্জাম আম কিনতে যাব তো কখন দোকানটা খোলা থাকবে বা কীরকম কী এখানে পাওয়া যায় সে সম্বন্ধে একটু কথা বলছিলাম হ্যাঁ হ্যাঁ আলোক আলোক সজ্জায় যেমন নাটকের সাজ সরঞ্জাম সেরকম আমনাদের দোকানে পাওয়া যায় তো আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি তো গিয়ে দেখবো তো আমি এটা ইন্টারনেট থেকে নাম্বারটা পেলাম আমি আগে কল করে যার জন্যে জিজ্ঞাসা করছি যে কখন যাব বা পাওয়া যাবে কি না সব কিছু আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি কাল পরশুর মধ্যে আমি ই যাচ্ছি আপনি থাকবেন তো দোকানে হ্যাঁ হ্যাঁ আচ ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে ম্যাম আমি রাখছি আমি তাহলে যেদিন যাব সেদিন আপনাকে কল করে যাব ঠিক আছে হুম